আগে আমাদের পেট্রোলের দাম খুবই খুব স্বল্প মূল্যে পাওয়া যেত তো আমরা যেখানে যেতাম এখান থেকে এক কিলোমিটার বলো বা এক কিমি আমরা বাইক নিয়েই যেতাম আমার বাড়িতেই স্কুটি আছে বাইক আছে তো সব সময়ের জন্যে আমরা পেট্রোল চালিত গাড়িতেই আমরা যাতায়াত করতাম তো এখন বর্তমান সমাজে পেট্রোলের দাম অনেক বৃদ্ধি পেয়েছে তো এই জন্যে আমরা খুব স্বল্পভাবে খুব অল্প আমরা গাড়ি বের করি বা অল্প সময়ের জন্যে গাড়িটা ব্যবহার করি কারণ পেট্রোলের দাম এত বৃদ্ধি পেয়েছে যে আমাদের দ্বারা এখন বেশি পরিমাণে পেট্রোল কেনার সাম স্যাম পেট্রোল কেনার পয়সা থাকে না বা কোনো ক্ষেত্রে আমাদের হয়ে ওঠে না সব সময় তো মানুষের কাছে পয়সা থাকে না তো সেই জন্যে আমরা খুব স্বল্প বা অল্পভাবে আমরা বাইক বা স্কুটি বলেন বা বড়ো বড়ো গাড়ি আমরা চালাই তো আমাদের দেখা যাচ্ছে আমাদের পেট্রোলের ব্যয় যেভাবে আমরা করে থাকি সব সময়ের জন্যে আমাদের ট্রাফিককে ফেসে গেলাম সে ক্ষেত্রে আমরা গাড়ির চাবিটা অন রেখে দিই তো গাড়ির চাবিটা অন রাখার ক্ষেত্রে আমাদের অনেক পেট্রোলেই পুড়ে যায় আমাদের এই পেট্রোলের অপচয় হচ্ছে আবারও অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের গ্রামে নদী পাড়াপাড় করার সময় তার সাঁকো বলেন বা সিঁড়ি যে কোনো কিছু কারণে আমরা ওপর থেকে নিচে নামাই বা ওঠাই তো বাইকটা স্টার্ট করেই আমরা ওপর নিচে করি আমরা কিন্তু বাইকের চাবিটা বন্ধ করে ওপর নিচে ঠেলে তুলতে পারি বা নামাতে পারি কিন্তু না আমরা কিন্তু বাইকটা চালি চালু করেই ওপর নিচেই করি তার ক্ষেত্রে আমাদের প্রচুর পেট্রোল ব্যয় হয় এবং আমরা বিভিন্ন কারণবশত আমাদের বাইকের পেট্রোল ক্ষয় করে থাকি সেই কারণে আমাদের পেট্রোল ক্ষয় হয় এবং আমরা গাড়ি মানে সেইভাবে আমরা সেই আবার পেট্রোল কিনতে গেলেও খুব অসুবিধার মধ্যেখানে পড়ি তো এই পেট্রোলের কারণে আমরা যে এই যে গাড়িটা চালু করছি বা চালাচ্ছি এই থেকে যে দূষিত গ্যাস সাইলেন্সার থেকে বেরোয় এর থেকেও কিন্তু আমাদের পরিবেশ দূষণ হচ্ছে আমাদের এই পরিবেশ দূষণটার মূল কারণও কিন্তু এই পেট্রোল জাতীয় গাড়ির জন্যও কিন্তু হয়ে থাকে

আরও দিক আছে তো বিভিন্ন সাইট এমন এমন জিনিস আছে যেই পেট্রোল চালিত জিনিস চললে আমাদের পরিবেশ দূষণ হয়ে থাকে

তার জন্যে আমরা এখন বর্তমান সমাজে সোলার সিস্টেম ব্যবহার করা হচ্ছে বিভিন্ন সাইটে বাড়িতে আমাদের বাড়িতে শ্যালো আছে আমাদের বাড়িতে শ্যালো আছে স্যালোতে সোলার সিস্টেম কাটানো হয়েছে ইলেকট্রনিকের বিল ওঠে তার জন্যে পেট্রোল দিয়ে চালানো হয় আমাদের মেশিন হ্যাঁ জল সেচা মেশিন তার জন্য আমাদের অন্য সিস্টেম করা হয়েছে ব্যাটারি চালিত সিস্টেম করা হয়েছে এবং এখন বর্তমান সমাজে এই পেট্রোলের দিক থেকে বন্ধ করে আস্তে আস্তে আমাদের ব্যাটারির দিক থেকে চলে যাচ্ছি এমন আমাদের ব্যাটারি চালিত গাড়ি টোটো বাইক স্কুটি এমনকি চার চারা গাড়িও পর্যন্ত বেরিয়ে গিয়েছে বাস আস্তে আস্তে এই যে দিকটা খুবই ভালো খুবই ভালো আমাদের পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে

আমি এই মনে করে আমি একটা টোটো নিই তো বেশ আমি টোটোটা চালাই এটাও একটা আলাদা ইনকাম আছে কিন্তু এই যে পেট্রোল কিনে যে আমাদের যে টাকা পয়সা যে ক্ষয় হয় হ্যাঁ একটা ভ্যান কিনলেও যে আমাদের পেট্রোল বা ডিজেলের প্রতি আমাদের টাকা পয়সা ক্ষয় হয় এর থেকে মনে করি আমাদের ব্যাটারি চালিত টোটো অনেক ভালো এর থেকে আমাদের যে ইনকাম হয় অনেক বেশি আর আমাদের কাছে বাজ্যত্য পরিমাণ থেকে যায় তো সেই দিক থেকে আমাদের পেট্রোল চালিত গাড়ির থেকে আমি মনে করি আমাদের ব্যাটারি চালিত গাড়ি বা ব্যাটারি চালিত যে কোনো জিনিস খুবই ভালো আর খুবই লাভদায়ক